আমরা যে চেয়ারটায় বসছি সেই চেয়ারটা একটু ভালো করে বানাতে হবে নাহলে পেছনের কাঠগুলো একটু ছাড়া আছে সেই বসতে গেলেই ভেঙে পড়ে যাচ্ছে ঠিক আছে কাঠের মধ্যে জল পরছে একটু কাঠটা উঁচু নিচু আছে সেটা আমাদের ভালো করে দেখতে হবে নাহলে একটু উঁচু নিচু থাকলে বসার অসুবিধা হবে